আমি স্কুল কলেজ কেন আমি খুব ছোটো থেকেই আঁকা শিখেছি স্কুলে তো অবশ্যই স্কুল কলেজে তো অবশ্যই আর আঁকাটা আমার যথেষ্ট পছন্দের একটা জিনিস সেটা আমার সেটা আমার বলতে গেলে হবি এক ধরনের আর আর ক প্রথমে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু যারা আঁকার ইয়ে আঁকার যে যারা প্রফেসর আছেন তাদের স তাদের আমা নিশ্চয়ই আঁকাগুলো অবশ্যই তাদেরকে সাহায্য করবে আঁকাগুলো আমার আঁকাগুলো আমি এই আঁকার যে কর্মজীবনটা আছে সেটাতে আমি অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই আমি যেন বড় এক ধরনের আঁকার শিক্ষক হতে পারি যাতে আমারও যেন বড় বড় আর্টিস্টদের মতোন আমারও যেন নাম হয় আমিও যেন আর আমার লোক কিছু কিছু লক্ষ্য হচ্ছে যেন আমি যেন আমার পরবর্তী যারা আছে স্টুডেন্ট যারা আমি আঁকা শেখাইও তাদের স্টুডেন্টরা যেন ভালো আঁকা শেখাতে পারি হাতে ধরে শেখাতে পারি আগের আগে যেরকম আঁকার শিক্ষকরা হাতে ধরে অতো শেখাতেন না কিন্তু আমি চাই যারা আঁকা শিখতে শিখতে মানে শিখতে চায় কিন্তু শিখতে পারে না তাদেরকে যেন হাতে ধরে ধরে আমি যেন স আঁকা শেখাতে পারি আমি এখনো চেষ্টা করি আমাদের যারা স্টুডেন্ট যেগুলো আছে তাদেরকে আমি হাতে হাতে ওয়াটার ওয়াটার কালার পেন্সিল কালার্স আমি তাদেরকে যেন ধরে ধরে ই করতে পারি আর তারা যেন আরও আমার মতোন করে যারা আঁকা শিকতে পারে সেটা আমি যেন চেষ্টা করি